ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে আম চারিদিকে ভ্রমণ করতে খুব ভালোবাসি আমি আমি পা সম পাহাড়ও যেতে ভালোবাসি সমুদ্রে যেতে ভালোবাসি কিন্তু আমার সমুদ্রটাই একটু বেশি পছন্দের আমি সমুদ্রে ঘুরতে খুব ভালোবাসি সমুদ্রের জল আমার খুব ভালো লাগে সমুদ্রের জলে চান করতে সমুদ্রে সমুদ্রে ঘুরতে আমার খুব ভালো লাগে সমুদ্রের সূর্যা সমুদ্রে এর পাড়ে বসে সূর্যাস্ত দেখতেও আমার খুব ভালো লাগে এবং সূর্যোদয় দেখতেও আমার খুব ভালো লাগে আমি সকলের সাথেই ঘুরতে যেতে খুব ভালোবাসি কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আমার পরিবারের লোকের সাথে ঘুরতে যেতে পরিবারের মানুষদের সাথে ঘুরতে যেতেই আমি বেশি পছন্দ করি আমি আমার পরিবারের লোকজনের সাথেই বেশি ঘুরতে যেয়ে থাকি আমি বিভিন্ন সামুদ্রিক ও বিভি আমি সমুদ্রে প্রায়ই ঘুরতে যাই আমার আমি বা আমার বন্ধুবান্ধবদের সাথে সমুদ্রে ঘুরতে গিয়েছি এখানে গিয়ে আমি খুব মজা করেছি আমার খুব আন আমি খুব আনন্দ পেয়েছি এরকম অনেক অনেক স্মৃতি রয়েছে আমার যেগুলি খুবই সুন্দর বেড়াতে যাওয়া নিয়ে আমি বা আমার বন্ধুবান্ধবের সাথে বিভি সমুদ্রে বেড়াতে গিয়েছিলাম স্কুল থেকে স্কুল এখ্ স্কুল থেকে বেড়াতে গিয়ে আমরা খুব মজা করেছিলাম আমরা সমুদ্রে চান করেছিলাম এইভাবে আমরা নানাভাব নানা ধরনের ম আনন্দ করেছিলাম এইভাবে আমি আমার পরিবারের লোকজনেদের সাথেও সমুদ্রে বেড়াতে যাই গিয়েছি বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি এভাবে ব্যা ব্যা ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে এই কারণেই আমি বা আমার পরিবারের লোকজনদের সাথেই বেশি ভ্রমণ করতে ভালোবাসি